ভারতের কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হলো দার্জিলিংয়ের টাইগার হিল পুরীর সমুদ্র বা জগন্নাথ মন্দির এবং আমাদের হয়েছে গড়বেতার গনগনি এবং আরও পর্যটন আকর্ষণ আছে চন্দ্রকোণা রোডের পরিমল কানন এইসব জিনিসগুলো আমাদেরকে খুব আকর্ষণীয় করে তুলেছে এবং এসব জায়গায় যে সমস্ত পার্ক আছে এবং নন্দন কাননে যেসব জীবজন্তু আছে তাও আমাদেরকে খুব আকর্ষণীয় করে তুলেছে